ভারতের জন জনপ্রিয় বিজ্ঞানীরা হলেন স্যার আইজ্যাক নিউটন এপিজে আব্দুল কালাম ইত্যাদি আমার কাছে প্রিয় বিজ্ঞানী বলতে আমি এপিজে কালামকে খুবই পছন্দ করি কারণ উনি অনেক অনেক ভালো কাজ করেছেন এই কারণেই আমি ওনাকে খুব বেশি পছন্দ করি